হ্যাঁ নমস্কার আমি সুবর্ণা ব্যানার্জ্জী বলছি বলছিলাম আমার দশ তারিখে বিয়ে এই দশই জুন তো আপনি আমি শুনলাম যে আপনি যে প্রিওয়েডিং শ্যুট করান তো আমি কি আপনাকে আমি আপনাকে বুক করতে চাই তো আপনার একটু যদি প্যাকেজটা বলেন কত পড়বে কী এই দশই জুন মানে পাহাড় সমুদ্র এসব বলছেন তো হ্যাঁ তো আমার একটু পাহাড়টা পছন্দ তো পাহাড়ের মধ্যে কোন কোন জায়গাগুলো আপনার ভালো হবে একটু যদি আমাকে বলেন তো আমার তো পাহাড়ি এলাকায় এগুলো ভাল লাগে তো আপনি যদি অযোধ্যা পাহাড় যদি আমি চুজ করি তো আপনি অযোধ্যার মধ্যে কোন কোন জায়গাগুলো ভালো হবে

আচ্ছা আর আর

আর বাকি কোন কোন জায়গা করলে ভালো হয় মানে পাহাড়ি জায়গার মধ্যে আর কোনো বীচ যদি থাকে তো বলতে পারেন আমাকে আচ্ছা আচ্ছা আর এমনি বাইরের বাইরে জায়গাগুলো মানে লোকাল এরিয়ার মধ্যে না মানে অন্যান্য জায়গার থেকে অন্যান্য অঞ্চলের মধ্যে কোন কোন জায়গাগুলো ভালো হবে তাও আচ্ছা আচ্ছা আচ্ছা ডাল লেকের মধ্যে কোন কোন জায়গাগুলো ভালো হবে আচ্ছা এইটাতে কত পড়বে এইটাতে আচ্ছা তাও একটা তো তাও একটা আমাকে মোটামুটি একটা বলুন প্রাইজ কত পড়বে তাও আচ্ছা বাইরে বলতে বাইরেরটা কত পড়বে প্রাইসটা একটা মিনিমাম আন্দাজ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে থ্যাঙ্ক ইউ